কিছু আমার কাছে যে জিনিসটা রয়েছে সেটা সালোয়ার কামিজ কিছু দিন আগে আমি কটা সালোয়ার কামিজ কিনেছি এবং কিছু দোপাট্টাও কিনেছি আমি সালোয়ার কামিজ কিনতে ভীষণ পছন্দ করি আর হালকা রঙের মধ্যে আর গরমের জন্য আমি কিনেছি সাদা সালোয়ার কামিজ কারণ কাজের ক্ষেত্রে আমাকে বেরোতে হয় সাদা সালোয়ার কামিজ পরলে অতটা গরম লাগে না তাছাড়া অন্যান্য সময়ের জন্যেও আমি রঙিন সালোয়ার কামিজই কিনি কিন্তু সুতির চাই আমার পছন্দ অনুসারে খুব সাধারণের মধ্যে আমি জামাকাপড় কেনাকাটা করি সে কাপড়গুলোকে আমি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পরি সামনেই আছে রথ উৎসব সেই রথের জন্য আমি আমার জন্যে একটা হালকা গোলাপি রঙের তার মধ্যে সরু সরু করে বিভিন্ন রঙের স্ট্রাইপ দেওয়া রয়েছে ওই সালোয়ার কামিজটা আমি তুলে রেখেছি রথ পুজোর দিনে পরবো কারন রথটা ভীষণ আমাদের বাঙালিদের একটা মহোৎসব সেই রথ উৎসব পালন করবার জন্য আমি নতুন সালোয়ার কামিজটা তুলে রেখেছি আর এমনি আমি সাদা যে সালোয়ার কামিজগুলো কিনেছি সেইগুলো আমার কাজের ক্ষেত্রে আমি প্রতিদিন একটা দুটো করে পরে যাচ্ছি এই গরমের দেশের আবহাওয়া তো আমাদের দেশের আবহাওয়া প্রচন্ড গরম তার জন্যে হালকা রঙ এবং সাদা সালোয়ার কামিজ আমি পরি আর তাছাড়া ছোটোর থেকে আমি সুতির কাপড় আজও পর্যন্ত পরে এসেছি সুতি যেহেতু খুবই আরামদায়ক তার জন্য আমি সুতির জামা কাপড় ব্যবহার করি এবং সকলকেই বলবো আপনারা সুতির জামা কাপড় পরুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন গরমের হাত থেকে রক্ষা পান